পশ্চিমবঙ্গের কৃষি পণ্যের প্রধান বাজার বা বাণিজ্য বলতে যদি আমাকে বলতে হয় অবশ্যই স্থানীয় মান্ডি এছাড়া সরকারি সরকারের অনুপ্রেরণায় তৈরি করা বিভিন্ন ধরনের মান্ডি যেগুলো কিন্তু সাধারণত কৃষি পণ্য বিক্রি করার জন্য উপযুক্ত জায়গা এছাড়া অন্যান্য বিষয় যদি বলতে হয় অবশ্যই কৃষি পণ্য বিক্রি করতে গেলে কৃষককে স্থানীয় মান্ডিতে তারা তাদের স্থানীয় দোকান আছে সেখানে বা দোকানদাররা আছে সেখানে তাদের সবজি বা উৎপাদিত জিনিসপত্র বিক্রি করেন এবং তাদের অন্য অন্য প্রয়োজন তারা কিন্তু মেটান আন্তর্জাতিক যদি বলতে হয় অবশ্যই সাধারণ কৃষকের ক্ষেত্রে কখনোই সম্ভব নয় যে তারা সেগুলি আন্তর্জাতিকের মাধ্যমে বিদেশের পণ্য রপ্তানি করবেন কিন্তু বর্তমানে ব্যাপারটিও পরিবর্তন হয়েছে বর্তমানে বিভিন্ন অনলাইন সংস্থা বা অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো বিশ্বজনীন ব্যবস্থা বা বিশ্বজনীন সংযোগ তৈরি হওয়ার ফলে সাধারণ কৃষকও সেখানে কিন্তু বিদেশী পণ্য পণ্য রপ্তানি করতে আমদানি করতে কিন্তু সুবিধা হচ্ছে